পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটি জেলা যা ভারতে অবস্থিত পুরুলিয়া জেলার প্রধান এবং অন্যতম জলবায়ু যেটা হল সেটা হল গ্রীষ্মমন্ডলীয় সাভানা জলবায়ু এখানে বর্ষায় মৌসুমি বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকালে তাপমাত্রা গড়ে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে

এখানে আমি কখনোই বন্যা বা বন্যা দেখিনি কারণ এখানে বৃষ্টিপাত কম হওয়ার জন্য এখানে জলের খুবই অভাব এবং এখানে সেরকম নদী বা নদী থাকলেও নদীতে সেরকম জল থাকে না কারণ এখানে গ্রীষ্মে প্রচুর গরম থাকে গড়ে চল্লিশ ডিগ্রির মতো এবং গ্রীষ্মে মানে সবকিছু শুকিয়ে যায় তাই নদীতেও খুব বেশি একটা জল থাকে না এবং তাছাড়াও এখানে বৃষ্টিপাতও খুব কম পরিমাণে হয় শীতকালে আবহাওয়া ততটাও ব্যাপক পরিমাণে খারাপ থাকে না যতটা গ্রীষ্মকালে থাকে কারণ গ্রীষ্মে বৃষ্টির কোনো নাম দেখতে পাওয়া যায় না হ্যাঁ আমি দিনে দিনে এখানে অভিজ্ঞতা বলতে সেরকম আমার অভিজ্ঞতা নেই কিন্তু হ্যাঁ রাত্রে ঘুম আসে না খুবই কষ্ট হয় এই গরমে বারবার তৃষ্ণা পায় খুবই অসুবিধা হয় এই গরমটায় হ্যাঁ দিনে দিনে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে যেটা বিশ্ব উষ্ণায়নের জন্য সারা পৃথিবীতে হচ্ছে পুরুলিয়াও তার ব্যতিক্রম নয় এখানেও হচ্ছে কারণ আগে এতটাও গরম পড়ত না পড়ত অবশ্যই পুরুলিয়াতেও গরম পড়ত পুরুলিয়ার মানভূম এলাকা এখানে খরা খরা হয় বৃষ্টি না হওয়ার জন্য কিন্তু এরকম এতটা বেশি গরম আগে কক্ষনো পড়ত না এছাড়া গরমের সাথে সাথে এখন শীতেও শীতের পরিমাণ মানে খুবই ব্যাপক হারে হয় খুব বেশি ঠান্ডা লাগে যেরকম আর গ্রীষ্মে সেরকম শীতে সবকিছুই এরকম ব্যাপক হয়ে গেছে সবই আমরা বলতেই পারি এটা বিশ্ব উষ্ণায়ন